পশ্চিমবঙ্গে লাইসেন্স পাওয়ার জন্যে আমাদের একটি অনলাইন পরীক্ষা দিতে হয় যেখানে প্রথমে কম্পিউটার পরীক্ষা হয় তারপরে আমাদের গাড়ি নিয়ে যেতে হয় যে গাড়ির লাইসেন্স করানো হয় সেই লাইসেন্সটা লাইসেন্সটাকে পরীক্ষা চালাতে হয় এবং চালিয়ে দেখাতে হয় যে তাদের নিয়ম অনুসারে এবার আমাদের এখানে শংসাপত্র পাওয়ার জন্য আমাদের পঞ্চায়েতে যেতে হয় সেখান থেকে আমাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বা বিভিন্ন যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আমরা ওখান থেকে পেয়ে থাকি এবং আমাদের আমাদের যে হেল্থ হেল্থ এ হেল্থ কার্ড করতে হয় আমাদের এখানে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী হেল্থ কার্ড করতে হয় যেখান থেকে আমরা পাঁচ লাখ পয পাঁচ লাখ টাকা পর্যন্ত আমরা বেনিফিট পেয়ে থাকি যে কার্ডে আমরা যোনো কোনও অপারেশান বা কোনও ও বড় ও রোগ ব্যাধি যেটাকে আমরা সুস্থ করতে চাই তার জন্য ওই কার্ডটি ব্যবহার করে থাকি এবার আমরা যেখানে কোনও কিছু অভিযোগ করার জন্যে আমরা এখানে লোকাল পুলিশ স্টেশন আমাদের এখানে যে পার্টি অফিস বা আমাদের অনলাইনের মাধ্যমেও আমরা অভিযোগ করতে পারি